হ্যাঁ সারিকা দি বলছেন

হুম বলছিলাম যে আপনার ওই গ্রামে একটা প্রোজেক্ট পরিকল্পনার কথা ভাবছি কেমন এখন যে আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কেন তারা এত তাড়াতাড়ি বিয়ে করছে এই সব বিষয়ে নানান খুঁটিনাটি জিনিসগুলো শুনতে চাই আঠেরো বছরের নিচে আচ্ছা এতে নিজের থেকে করে নেয় বলতে কি পালিয়ে আচ্ছা আচ্ছা তো আঠেরো বছরের নিচে পালিয়ে বিয়ে করে তো এখানে যে কন্যাশ্রী যুবশ্রী যে টাকাগুলো পাওয়া যায় এগুলো তো তাহলে তারা পাবে না হ্যাঁ সে তো বুঝতে পাচ্ছি ঠিক আছে একদিন আমার অফিসে চলে আসুন এই বিষয়ে একটু আলোচনা করব আপনার এরিয়া আপনি ভালো বলতে পারবেন তারপরেই আমরা প্রোজেক্টটা শুরু করব হুম হুম হুম অবশ্যই অবশ্যই

হ্যাঁ হ্যাঁ বুঝতে পাচ্ছি আঠেরো বছরের নিচে কাজ বলতে তখন তো পড়াশুনো করবে হ্যাঁ হ্যাঁ অফিসে এলে ভালো হয় এই বিষয়ে একটু কথাবার্তা বলতে হুম হুম অবশ্যই হ্যাঁ